দৌড়ানোর প্রয়োজন আর খেলাধুলা যখন আসছে যেখানে দৌড়ানোর গল্প নাই সেখানে খেলাধুলারও কোনো গল্প নাই যেখানে দৌড় নেই সেখানে ওটা কোনো খেলাই নয় হ্যাঁ ঘরে বসে লুডো খেললে ওখানে দৌড়াদৌড়ি ব্যাপার থাকে না সেখানে গুঠিগুলো দৌড়িয়ে বেড়ায় কিন্তু দৌড়াদৌড়ি অবশ্যই থাকে সো দৌড় ছাড়া খেলাধুলা এখন পর্যন্ত তৈরি হয়নি আপনি যাই খেলেন একটু দৌড়াতে হবেই আপনি না দৌড়াবেন আপনি যার উপরে ই করছেন সে দৌড়াবে

হকি খেলতে গেলে বলের পিছনে দৌড়াতে হবে ক্রিকেট খেলতে গেলে ব্যাটে মারল আবার বলের পিছনে দৌড়াতে হবে দৌড়াতে গিয়ে আবার দৌড়াতে হবে কিন্তু দৌড়াতে আপনাকে হবেই যখন আপনি খেলতে এসেছেন আর দৌড়ানো ভালো করার জন্য আলাদাভাবে অবশ্যই দৌড়াতে হবে কারণ নিজের প্র্যাকটিস আগে আপনার সাথে যতই দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন থাকুক না কেন আপনাকে অবশ্যই আলাদাভাবে দৌড়াতে হবে আজকে হয়তো দুই কিলোমিটার দৌড়ালেন কালকে দশ কিলোমিটার দৌড়াতে হবে ডাইরেক্ট আট কিলোমিটারে জাম্প মারতে হবে এভাবে জাম্প না মারলে কিন্তু হবে না আর এই জাম্পটা মারার জন্য আপনাকে অবশ্যই একাই একাই দৌড়াতে হবেই মাপ নাই দৌড়াতেই হবে তাহলে আপনার রানিংটা ভালো হবে স্পিডটা ভালো থাকবে স্পিড যখন ভালো থাকবে আপনার দৌড়ানোটা ইম্প্রুভ হবে দৌড়ানো ইম্প্রুভ হলে আপনি যে কোনো খেলাতে গিয়ে নামতে পারবেন এবং আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই হতে পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড়ো কথা নয় বড়ো কথাটা হচ্ছে আপনার দৌড়ানোটা হচ্ছে এবং লোকজন আপনাকে দেখছে দৌড়াতে ওই দৌড়া দেখে অনুপ্রাণিত হচ্ছে